সদ্যোজাত শিশুর যত্ন নেওয়াটা একটা ভীষণ বড় স্পর্শকাতর বিষয় এটা মূলত যদিও মহিলাদের বিষয় তথাপি এই বিষয়টাতে বা বিষয়টা মহিলাকেন্দ্রিক হওয়া সত্ত্বেও বাবা বা পুরুষদেরও নেহাত কম ভূমিকা নেই সেই ভূমিকার জেরেই আমরা বলতে পারি যে সদ্যোজাত শিশুর শারীরিক যত্নের এবং মানসিক যত্নের যে দিকটা এই শারীরিক যত্নের দিকটা হয়তো আমরা অনেকটা পালন করে থাকি কিন্তু মানসিক যত্নের যে প্রয়োজন সেটা আমরা ধরতেও পারি না আর ওদিকটা সম্পর্কে খুব একটা আমরা তৎপরও নই আর এই সদ্যজাত শিশুর প্রথম বছরে তাদের খাদ্যের ধরনটা মূলত পুষ্টিকর কিন্তু তরল প্রকৃতির হয় এবং সবচেয়ে মানে উৎকৃষ্ট খাবার বা খাদ্যের ধরনটা উত্তর যদি উত্তরে বলতে হয় তাহলে তো প্রথমে আমরা মনে করতে পারি বা বলা যেতে পারে যে মাতৃদুগ্ধই হচ্ছে শিশুদের ক্ষেত্রে সবদিক থেকে শারীরিক এবং মানসিক বিকাশের পক্ষে সবদিক থেকে উপযোগী এবং সহযোগী খাবার এছাড়াও আজকের দিনে হ্যাঁ চিকিৎসকদের উদ্দেশিত বা চিকিৎসকদের পরামর্শ মতো বিভিন্ন পুষ্টিকর খাবারের আয়োজনও আমরা উৎসাহের সঙ্গে পালন করে থাকি এবং সর্বতভাবে এই শিশুদের এক বছরের মধ্যে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আমরা যত্নবান হই